যারা বাইক রাইডিং করেছেন একবার

তারা বাইক নিয়ে ছাড়া অন্য কিছু ঘুরতে যেতে দ্বিধাবোধ করবে বাইকে ঘুরতে যাওয়ার মজাটা আলাদা আমরা তো ঘুরতে যাই পরিবেশ উপভোগ করার জন্য তো বাইকে গেলে পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে পরিবেশকে উপলব্ধ করা যায় এবং পরিবেশের সমস্ত রূপ উপভোগ করা যায় যারা এখনও পর্যন্ত বাইকিংয়ে ঘুরতে যাননি তাদেরকে বলব বাইক নিয়ে ঘুরতে যেতে আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে বন্ধুবান্ধব মিলে আমাদের যখন গ্রুপটা করে ঘুরতে যায় তখন আমরা সবাই বাইক নিয়ে ঘুরতে যাই এবং এত কাজের মাঝে কাজের মাঝে ব্যস্ততার ভিতরে আমরা ঘোরার জন্য সময়টা ঠিক বের করে নিই আপনারা যারা সারাক্ষণ কাজ করেন কাজ কাজ নিয়ে ভাবেন বা ব্যস্ততার মধ্যে থাকেন তাদেরকে বলব কিছুটা সময় বের করে অবশ্যই ঘুরতে যাওয়া উচিত এবং একটা লং বাইক ট্যুরের জন্য যে সতর্কতাগুলি নেওয়া উচিত সেটা হলো হেলমেট অবশ্যই পায়ের শ্যু গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স প্রয়োজনীয় জামা কাপড় কিছুটা ফার্স্ট এড বক্স আর শুকনো খাবার দাবার আর যদি খুব লং ট্যুরে যেতে হয় তাহলে কিছুটা তেল স্টক নেওয়া উচিত এই সতর্কতাটা থাকলেই